পরিবহন এবং ভ্রমণ বিকল্পগুলিতে অভিগমন আমার জীবনযাত্রার মানকে অনেক রকমভাবে প্রভাবিত করেছে আমি একবার আমার টিউশন থেকে নিয়ে গেছিলো ঘুরতে নিয়ে গেছিলো আমার বন্ধুবান্ধবদের সাথে আমি বেলপাহাড়ি গিয়েছিলাম ঘুরতে তো সেইখানে আমরা নতুন জায়গা গিয়েছিলাম এমনকি যেই মাস্টার আমাদেরকে নিয়ে গিয়েছিল সেই স্যারও জানত না ওই জায়গাটা তো সেই স্যারও প্রথমবার গিয়েছে আমাদেরকেও নিয়ে গিয়েছে তো আমরা ভালো করে খোঁজ খবর না নিয়েই চলে গিয়েছিলাম তো সেরকম এমন সমস্যার মুখোমুখি হয়েছিলাম তো আমরা সেইখানে গিয়ে পৌঁছোতেই পারিনি তো সেইখানে গিয়ে পৌঁছোতে পারিনি এমনকি আমাদের সাথে কোনও খাবার ছিল না তো সেখানে গিয়ে আমরা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছি যেখানে কোনও খাবারের দোকান ছিল না কিছু ছিল না আমরা আমাদের তখন আমাদের খুব একটা খারাপ অভিজ্ঞতা হয়েছিল সবাই আমরা অনেক অনেক কষ্ট করেছি সেখানে গিয়ে আমরা সেখানে গিয়েছিলাম মজা করতে কিন্তু কোনওরকম মজা পাইনি আমরা সেখানে গিয়ে খাবারের দোকান পাইনি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছি যেখানে কেউ কোথাও নেই কোনও খাবার নেই সেখানে আমাদের সঙ্গেও কোনও খাবার ছিল না তো সেইখানে আমরা গিয়েছি তো আমরাও প্রথমবার গিয়েছি স্যারও গিয়েছেন তো স্যারও জানত না স্যারও ঠিকঠাকভাবে না জেনে আমাদেরকে নিয়ে গিয়েছিল তো এরকম আমাদের খুব একটা খারাপ অভিজ্ঞতা হয়েছিল সেখানে যেয়ে তো পো আগের ধরন কী যা আগে ছিল না তো আগে এরকম ছিল না আগে এরকমটা হত না তো যে যেটা এখন হল কারণ আগে আমি অনেকবার অনেক জায়গায় গিয়েছি তো সেখানে গিয়ে এরকম কোনও অভিজ্ঞতা আমার হয়নি তো এইবারই আমি ঘুরতে গিয়ে এরকম অভিজ্ঞতা হয়েছে যে অভিজ্ঞতাটা আমি জী আমার জীবনে কোনওদিন ভুলব না এই অভিজ্ঞতাটা আমার সারা জীবন মনে থাকবে কারণ এই খুব খারাপ একটা অভিজ্ঞতা হয়েছিল আমার এখানে গিয়ে